হ্যাঁ এটা আমি বোলাকে বোলাকে এটা প্রোপোজাল আমি জমা দিয়েছি তা আপনারা এক কাজ করুন না আপনারা যত সদস্য আছেন সবাই মেম্বারদের নিয়ে একটা মিটিং ডাকুন ঠিক আছে এই মধ্যে এটা তো মোটামুটি মিনিমাম ছয় সাত লাখ টাকার একটা ইয়ে হবে হুম কনফার্ম কিছু বলা যাচ্ছে না ঠিক আছে হুম